হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু বলছেন বলছি দেখুন না ডাক্তারবাবু আর আমার তো প্রচুর মানে গা হাত পা যন্ত্রণা মাথার যন্ত্রণা আরে হচ্ছিল বমি হচ্ছিল আমি এমনি পাশের একটা দোকান থেকে কিছু মেডিসিন নিয়ে এসেছি এক দুটোর মতন কিন্তু তাতে তো কোনোমতেই কমছে না তাহলে আপনি আপনি পরামর্শ দিন আমি কী করতে পারি বা অন্য কিছু মেডিসিন কিছু লাগবে না কি না রক্ত পরীক্ষা করিনি আসলে সমস্যাটা তো মাথার যন্ত্রণা আর বমি থেকে হয়েছে তার জন্য রক্ত পরীক্ষা করিনি কিন্তু আপনি যদি বলেন তাহলে হয়তো আমি পরীক্ষা করতে পারি এটা প্রায় দু তিন দিন এরকম হচ্ছে আচ্ছা কটায় আপনার চেম্বার খোলা থাকবে ডাক্তারবাবু বলুন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু তাহলে আমি বলছি ওটা নাম লেখাতে হবে না আমি গিয়ে নামটা তুলে দিলে হবে ও আচ্ছা ডাক্তারবাবু আপনাদের কোনো ইয়ে আছে ল্যাব আছে যাতে আমি সেখানে গিয়ে রক্তটা পরীক্ষা করতে পারি নয়তো আমাকে বাইরের থেকে করতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি তাহলে ল্যাবের সাথে একটু কথা বলবেন যে আমি খাবার খেয়ে যাব না খালি পেটে যাব আচ্ছা ঠিক আছে আর বলছি কত টাকার মধ্যে পড়বে ওটা যে রক্তটা পরীক্ষা করব ডাক্তারবাবু কত টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আপনি আচ্ছা আর বলছি ডাক্তারবাবু মানে ব্রেনের কোনো কিছু সমস্যা হয়নি তো ব্রেন থেকে ডাইরেক্ট এটা সমস্যাটা দেখা দিয়েছে ওই জন্য আমার বমিটা হচ্ছে তা দু এক দিনের মধ্যেই ওটা ঠিক হয়ে যাবে তো আপনার কাছে যাওয়ার পর চেম্বারে দেখানোর পর আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু ওদের সাথে কথাবার্তা বলে রাখুন ল্যাবের সাথে কেন না আমি তো গিয়ে বেশিক্ষণ ওয়েটিংয়ে দাঁড়াতে পারব না আমার এমনিতেই শরীরটা প্রচুরই খারাপ ওই জন্য আমি গিয়েই যেন আমার যেন মানে ব্লাডটা নেওয়া হয় এবং টেস্টের জন্য ওটা যেন খুব তাড়াতাড়ি যেন রেডি করা হয় আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কথা বলে নেবেন আর বলছি আপনার ওই চেম্বারেতে আমাকে কি ভর্তি থাকতে হবে ও আপনি ট্রিটমেন্ট করেই আমাকে ছেড়ে দেবেন আচ্ছা বলছি সাথে কি দু তিনজন নিয়ে যেতে পারি না একাই যেতে হবে মানে ওখানে তো ধরুন আপনি রাখবেন এক দু ঘণ্টা সেক্ষেত্রে তো আমাকে তো কাউকে না কাউকে নিয়ে যেতে হবে না আপনার চেম্বারে তো আপনি কি কাউকে অ্যালাও করবেন আচ্ছা ঠিক আছে তাহলে দুজনকে নিয়ে আমি সোমবার দিন চলে যাব আপনি নামটা লিখিয়ে রাখবেন ঠিক আছে ডাক্তারবাবু রাখছি তাহলে